হ্যাঁ গান গাওয়ার জন্য আমার প্রিয় দ্বারা হল ধারা হল আমি গান গাওয়ার জন্য নানান রকম নিজের শরীরের দিকে যত্ন নি গান গাওয়ার জন্য আমি গরম জল খাই মধু খাই যাতে কোনো রকম কালে কোনো রকমভাবে গলাতে ঠান্ডা না লাগে আমি একটা গানকে বারে বারে করে মনোসংযোগ করি এবং গানের প্রতি আকৃষ্ট হয়ে থাকি